আমরা মূলত গ্রামের মানুষ আমাদের কাছাকাছি যেহেতু নদী আছে এবং আমাদের ভিতরে যেহেতু মিষ্টি জলের খাল বা বিল বা পুকুর আছে সেহেতু আমাদের এখানে মিষ্টি জলের মাছও পাওয়া যায় আবার নোনা জলের মাছও পাওয়া যায় আমরা দুটো মাছই দু দুটো জলের মাছই বা দু রকম মাছই খেয়ে অভ্যস্ত আমাদের এখানে মানুষ বেশিরভাগ মানুষ যে সমস্ত মাছগুলো খায় মিষ্টি জলের যে সমস্ত মাছগুলো খায় সেগুলো সব থেকে বেশি যে মাছটা খাওয়া হয় আমাদের এখানে সচরাচর পাওয়া যায় সেগুলো হলে খাল বিল মাঠ থেকে ল্যাটা মাছ কই মাছ মাগুর মাছ বা জিওল মাছ পাঁকাল মাছ হ্যাঁ এই সমস্ত মাছ আমাদের এখানে মানুষ প্রচুর খায় প্রচুর পাওয়া যায় যে সমস্ত মৌরলা মাছ বা পুঁটি মাছ এই সমস্ত ছোট ছোট মাছও মিষ্টি জলের মাছ যেগুলো আমাদের এখানকার মানুষ প্রচুর খায় এবং এতে প্রচুর পরিমাণে মিনারেলস পাওয়া যায় চুনো মাছে প্রচুর পরিমাণে মিনারেলস পাওয়া যায় এছাড়া নদীর থেকে আমরা যে সমস্ত মাছ খাই নদীর মাছ যেগুলো মাছ হল যেটাকে আমোদি মাছ তারপর পাঙ্গাস মাছ হ্যাঁ নদীর ভাঙ্গাল মাছ ভেটকি মাছ নদীর এই সমস্ত নোনা জলের মাছ আমরা এখানকার মানুষ খেয়ে থাকি